হ্যালো আমিনিয়া থেকে বলছেন হ্যাঁ দাদা আমি স্যুইগির মাধ্যমে আপনার রেস্তোরাঁর থেকে চার প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে ডেলিভারি আসে নি আমি ডেলিভারি পার্টনারকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু সে ফোন তুলছে না তাই সরাসরি রেস্তোরাঁয় ফোন করে খোঁজ নিচ্ছি আপনি কি বলতে পারেন রুমা কুণ্ডুর নামে কোন অর্ডার ডেলিভারি করেছেন কি না ও করেছেন ডেলিভারি পার্টনার কেন ফোন তুলছে না সেই ব্যাপারে কিছু বলতে পারবেন কতক্ষণে খাবারটা হাতে পাবো বুঝতেই পারছি না একটু দেখুন না